খোলা জলে সাঁতার কাটার জন্য যাতে নিরাপদ থাকা যায় তার জন্য প্রথমে একটা টাইট ফিট প্যান্ট পরতে হবে যাতে ভিতরে কিছু না ঢুকে যায় মেয়েদের ক্ষেত্রে প্যান্ট জামা এগুলো ভালো পরতে হবে স্ল্যাক্স টাইপের তাছাড়া মাথায় একটা টুপি পরতে হবে যাতে মাথায় জলটা বেশিক্ষণ লাগলে মানুষের জ্বর আসতে পারে ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য মাথায় একটা ইলাস্টিকের টুপি পরতে হবে তাছাড়া চোখে একটা চশমা দিলে খুব ভালো হয় যাতে সে যখন সাঁতার কাটবে তখন যাতে দেখতে পায় এবং চোখে জলে ঝাঁপটার কারণে চোখ ঘোলা হয়ে যায় তো এই চশমাটা থাকলে তাহলে চোখের সমস্যাটা আর হবে না এবং অনেক সময় এই চোখের সমস্যার জন্য অনেকে দেখতে পায় না নাকেও জল ঢুকে যায় তো এইগুলো নিরাপদে থাকতে হবে তাছাড়া যখন বড়ো জলাশয়ে সাঁতার কাটার সময়ে অনেক বাঁধা আসতে পারে যেমন সেখানে অনেক শ্যাওলা থাকতে পারে অনেক পোকা মাকড় থাকতে পারে অনেক পিচ্ছল থাকতে পারে এবং সেইগুলো সঠিকভাবে সাবধানে চলতে হবে আর তাছাড়া যেমন সমুদ্রে যদি কেউ সাঁতার কাটতে যায় তখন বড়ো বড়ো প্রবাহ আসতে পারে ঢেঊ আসতে পারে সেগুলোর দ্বারা যাতে সে বাঁচতে পারে তার জন্য তাকে সাবধানে সাঁতার কাটতে হবে